আমরা গ্রাম বাংলারই মানুষ আমরা গ্রাম দিয়ে গো কিনি গরু ছাগল হাঁস মুরগী ভেড়া সব কিছু গ্রাম দিয়েই কিনি যেয়েতু আমার বাড়ি ধরো চারটে দশটা মুরগি আছে সেই মুরগিগুলো বাড়িতে যে ডিম দেয় সেই ডিম দিয়ে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চা বড়ো করে আমি গিয়ে তাদেরকেও পুষি আবার আমার ছাগলও তেমনই ছাগল ধরো বাচ্চা দিলো সেই ধরো দশটা ছাগলে আবার দুটো করে বাচ্চা হলে সেখানে কুড়িটা বাচ্চা হয়ে যাবে তাহা তাহলে আমার বছরে কুড়িটা যদি ছাগলের বাচ্চা হয় সেই কুড়িটা ছাগলের বাচ্চা বড়ো হলে সেখানে আমার পঁচিশ তিরিশটা তারা বড়ো ছাগল কুড়ি ছাগলে করে পঁচিশ তিরিশটা ছাগল হয়ে যাবে আবার গরুও আর দশটা আছে সে গরুও কোনো গরু বাচ্চা দিলো কোনো গরু বাচ্চা দিলো না সে গরুগুলো ওরকম পাড়া গ্রাম দিয়ে কিনে এনে পুষি সেই গরু বড়ো হলে সেই গরু আবার আমি বিক্রিও করি যেমন ধরো একটা গরু বিক্রি করলে আমার কুড়ি হাজার পনোরো হাজার টাকা সেও আবার একটা গরু বিক্রি করলে বছরে দেখা যাচ্ছে সেখানে আমার কুড়ি হাজার টাকা এলো পনেরো হাজার টাকা এলো আমি পাঁচটা ছাগল বিক্রি করলাম সেখানে আমার তিন হাজার পাঁচ হাজার টাকা করে একটা একটা ছাগলও বিক্রি হয় আবার হাঁসও ওরকম হাঁসও বিক্রি করি হাঁসের যে ডিম পাড়ে সেও ডিমও বিক্কিরি করি মুরগি যে বাচ্চা ফুটিয়ে বড়ো করেচে সে বাচ্চাও বড়ো করে সে বাচ্চাও বিক্রি করি তাহলে আমার বছরে দেখা যাচ্ছে আমার চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আমি বছরে আয়ও করতে পারি এরকম করে আমরা পশু পালন করি আর গ্রাম দিয়ে কিনে আমরা এভাবে আমি টাকা পয়সা উপার্জন করি বাড়াই